আমার বাগানে রোপণ করা গাছগুলো এমন সুন্দর হচ্ছে যে আমি আগে ছোটোর থেকে লাগিয়েছিলাম তাতে একটু করে জল দিতাম প্রত্যেকদিন বিকালবেলায় তাতে একটু একটু করে গাছগুলো প্রত্যেকদিন বাড়ত এবং আবার মাঝেমধ্যে গোবর সার কীটনাশক সারও আমি ওর মধ্যে দিতাম দিতে দিতে দেখতে পেলাম একদিন দেখতে পেলাম যে গাছগুলো একটু একটু করে বড়ো হচ্ছে এবং তাতে আমার মনটা আরও আনন্দ বাড়তে লাগলো এবং তাতে দেখতে পাচ্ছি যে গাছগুলোকে আরও ভালো একটু একটু করে সার দিলে দোকানে যেয়ে পরামর্শ নিতাম যে এই গাছটার মধ্যে কি সারটা দিলে আমার গাছটা আরও ভালো হবে তখন আমি সেই দোকানে গিয়ে আমাকে সেইসব জিনিস দিত আমি তাতে গাছটার মধ্যে নীচে মাটি খুঁড়ে সেইসব ওষুধ কীটনাশক দিতাম গাছটা দেখি আরও বড়ো হচ্ছে এবং আরও ফুল ফল ধারণ করছে এতে আমার মন আনন্দে ভরে উঠতো এবং একটা গাছ লাগানো মানে সেটা আরও মন আনন্দে একটি গাছ লাগানো মানে একটি প্রাণ বাঁচানো হচ্ছে এ গাছ থাকলে আমাদের অনেক উপকার করে এইজন্য গাছ দেখে আমার খুব মন আনন্দিত